আমার প্রিয় বাইক আমার প্রিয় বাইক হচ্ছে যেমন বুলেট এমটি আমার কাছে আছে হোন্ডা এস পি সাইন আমি কিনতে চাই আমার হোন্ডা এস পি সাইন আছে আমার কাছে তো সেটা আমি মনে করি সেটাও বেটার কারণ তার যেমন মাইলেজ অনেকটা মাইলেজ দেয় বা বেশ স্টাইলশ কিন্তু আমি কিনতে চাই বুলেট কারণ বুলেট চালানটাই হচ্ছে আরামদায়ক মাইলেজ কম দেবে কিন্তু আমি মনে করি বুলেট চালানোটাই হচ্ছে আরামদায়ক কারণ বুলেট চালানোর সময় অনেকটা আরাম অনেকটাই আরাম যেমন কোনো দিকে টাল খায় না বা আমরা যখন পিক আপটা টানবো তখন কোনো প্রেশার না মাইলেজ মতই কাজ করে বা গাড়ি যখন টার্নিং করার সময় অনেক হালকা গাড়ি আছে যেগুলো টার্নিং করার সময় পিছলে যায় বা অ্যাক্সিডেন্ট হয় কিন্তু বুলেট সেরকম না বুলেট আমরা যখন টার্নিং করবো তখন অনেকটাই সস্মুথলি টার্নিং করে বুলেট অনেকটা ভারী গাড়ি অনেকটা বুলেট ভারি গাড়ি সেই জন্যে চালাতে বেশ কিছু আরামদায়ক যেটা আমি মনে করি বা আমার কিছু বন্ধুরাও যাদের বুলেট আছে তারাও আমি তাদের গাড়ি চালিয়েছি বা তারাও বলে যে বুলেট মোটামুটি আরামদায়ক গাড়ি

বেশ ভালো বা খুব আরামদায়ক যেটা আমার মনে হয়